নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয় তা নিশ্চিত করার জন্য বিশেষ কিছু ব্যবস্থা ও অবশ্যই গ্রহণ করা উচিৎ যেমন শিশুটি যেই পরিবেশে থাকে সেই পরিবেশের আশেপাশে সব সময় পরিষ্কার রাখা জরুরি শিশুটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে বা মেজে নিয়মিত পরিষ্কার করা উচিৎ এবং যে কোনো ধরনের ধুলো বা ময়লা যেন রয়ে না যায় তার দিকে বিশেষ জোর মানে চোখ দেওয়া উচিত এবং শিশুর হাইজিন শিশুর হাইজিনও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে স্বাস্থ্য ঠিক রাখার জন্য শিশুর ব্যবহার করা জিনিসপত্র যেমন যেই বটলে শিশুটা দুধ পান করে বা যেটা দিয়ে শিশুটাকে খাওয়ানো হয় চামচ বা ইত্যাদি জাতীয় জিনিস সেটাকে ভালো করে ধুয়ে রাখা তো অবশ্যই প্রয়োজন এবং দরকার পড়লে স্যানিটাইজও করা খুবই ভালো হয় এবং শিশুর সাথে সাথে শিশুর যে দেখাশোনা করে মা হতে পারে বা বাবা হতে পারে তাদেরও স্বাস্থ্য যেন ঠিক থাকুক কারণ শিশুর স্বাস্থ্য মানে মায়ের স্বাস্থ্য বা বাবার স্বাস্থ্য়ের সাথে সাথে সেটা শিশুর স্বাস্থ্যেও প্রভাব ফেলে এই জন্য শিশুর যে দেখাশোনা করে তার খাদ্যও মানে খাবার ব্যবস্থা কেরকম বা শারীরিক স্বাস্থ্য তারও ভালো রাখতে হবে এবং সময়ে সময়ে শিশুর সঠিক যত্ন যেমন একই কাপড় যেন বারংবার ব্যবহার না করা হয় এবং যদি ব্যবহার করা হয় সেটা যেন পরিষ্কার থাকে এবং তার যে শারীরিক অবস্থা সেটার জন্য এখন কোনো রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশান নেওয়া অবশ্যই প্রয়োজন শিশুটার ত্বক যাতে ভালো থাকে এবং শরীরের পরিচর্যা যেন নিয়মিত করা হয় এবং শিশু যেই নিশ্বাস নেয় বা যেই ঘরে থাকে সেই বাতাস পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন এবং বর্ষাকাল বা ওরকম টাইপের কোথাও জল জমে যেন মশার ইয়ে থেকে শিশুর কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়াটাও খুবই প্রয়োজন এবং স্বাস্থ্য পরীক্ষা এসব সত্ত্বেও কিছু কিছু তো রয়েই যায় তার জন্য শিশুর স্বাস্থ্য পরীক্ষা মানে স্বল্প সময়ের ব্যবধানে শিশুর যদি স্বাস্ত্য মানে চেক আপ করানো হয় বা পরীক্ষা করানো হয় তাহলে খুব ভালো হয় এবং বড়োদের পরামর্শ নেওয়াটাও খুব জরুরি